হ্যাঁ ডাক্তার ম্যাডাম বলছেন আমি আপনাদের তমলুক থেকে অর্পিতা বলছি আপনার কাছে অ্যাপেনডিক্সের জন্য ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমার এই অ্যাপেনডিক্স রোগটার জন্য চিনতে পারছেন এখন প্রচুর পেটের যন্ত্রণা যে আমি এই কারণেই আপনাকে ফোনটা করলাম এত হারে শরীরটা আমার খারাপ হয়ে যাচ্ছে রোজ মানে পেটের যন্ত্রণায় আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না তাই কী করা যায় একটু বলুন আমি আপনার কাছেই দেখাব আমি আপনার কাছেই দেখাচ্ছি যেহেতু আমি আপনার কাছেই দেখাব আর আমার অন্য ডাক্তার দেখানোর দরকার নেই কারণ আমি আপনার কাছেই একটু সুস্থ বোধ করেছিলাম কিন্তু এখন এতটা পেটের যন্ত্রণা হচ্ছে যে আমি মানে নিজেকে ধরে রাখতে পারছি না সে ঠিক আছে কিন্তু আমি হাসপাতালে তো ভর্তি হব না নার্সিং হোমেই হব আর আপনার একটু কোনো জানাশোনা ভালো নার্সিং হোম আছে তো আমাকে একটু বলুন আমি সেই নার্সিং হোমে ভর্তি হব হ্যাঁ আমি নার্সিং হোমেই হব আর আমি আমার বাড়ির লোককে নিয়ে আপনার কাছে সন্ধ্যেতেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আমি তাহলে রেখে দিচ্ছি আর সন্ধ্যেবেলা আপনি আপনি তাহলে সন্ধ্যে সাতটার সময় তো চেম্বারে বসেন আমি তাহলে আমার বাড়ির লোককে নিয়ে তাহলে যাচ্ছি হ্যাঁ রাখছি ম্যাডাম